আমি সতেরোই এপ্রিল রাতে নটার সময় আমার বাড়ির ঠিকানা নডীয়ার রামবান পাড়াতে ডেলিভারি দেওয়ার জন্য ঠেক রেস্তোরা থেকে দু প্লেট চিকেন ললিপপ দু প্লেট মিক্সড ফ্রাইড রাইস আর এক প্লেট চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করছি